রাষ্ট্রের বসবাসকারীদের সুষ্ঠু স্বাস্থ্যসেবা পরিবহণ পরিষেবা প্রদান করা রাষ্ট্রের একটি অন্যতম দায়িত্ব কিন্তু এই রাষ্ট্রের যারা উচ্চপদস্থ ব্যক্তি বা যাদের কাছে ক্ষমতা রয়েছে তারা নিজেদের সুবিধা অনুযায়ী কিছু বিষয়ে তাদের দুর্নীতি করে থাকেন এবং নিজের লাভ রেখে পরে সাধারণ মানুষের চিন্তা না করে তাদের কর্ম পরিচালনা করেন যার ফলে সাধারণ মানুষদের বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেমন কী এই কিছু দিন কিছু সময় আগেই আমাদের পুরো বিশ্বে যে করোনা মহামারী দেখা গিয়েছিল সেই সময় এই রোগের প্রতিকারী একটি পোশাক পি পি ই কিট ক্রয় পি পি ই কিট এই এই পোশাকটির ক্রয়মূল্য ক্রয়মূল্য অত্যধিক বৃদ্ধি পেয়ে গিয়েছিল এই হলো একটি স্বাস্থ্যসেবার দুর্নীতির অন্যতম উদাহরণ কিছু কিছু ব্যবসায়ী নিজেদের প্রফিট এবং লাভের জন্য এই পি পি ই কিটের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দিয়েছিলেন যার ফলে সাধারণ মানুষদের কাছে এটি ক্রয় করা অসম্ভব হয়ে যায় এবং এছাড়াও বিভিন্ন ওষুধ এবং হাসপাতালের যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম এসবের ক্ষেত্রেও এরকমই দেখা যায় যার জন্য বিভিন্ন রকম আর্থিক সম্মুখীন আর্থিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় মানুষজনকে এবং মানুষ নিজেদের জন্য আর্থিক সুযোগ সুবিধার থেকে বঞ্চিত থেকে যায় এবং বিভিন্ন রকম ওষুধের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দেওয়ার হলো স্বাস্থ্যসেবার দুর্নীতির অন্যতম উদাহরণ এবং এই সমস্ত দুর্নীতি মোকাবিলা করার জন্য রাষ্ট্রকে কিছু প্রতিরোধমূলক আইন পরিচালনা করতে হবে যার ফলে এই সমস্ত দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনা যায়